আমার প্রিয় ইনডোর গেম বলতে অনেকগুলোই আছে কিন্তু আমার প্রিয় খুবই মানে যেগুলো বেশি খেলতে ভালোবাসি সেগুলোর মধ্যে হচ্ছে লুডো দাবা এবং ক্যারম যখনই বন্ধুবান্ধবের সাথে থাকি বা ঘরে থাকি বা যেখানে থাকি আমি এই খেলাগুলো খেলতে পছন্দ করি বেশিরভাগ আমি ক্যারমটা খেলি এবং এগুলোতে এই খেলাতে আমি অনেকটাই পারদর্শী এগুলো খেলতেও ভালোবাসি